হ্যালো স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম আচ্ছা স্যার দেখছি স্যার মানে এই রুম কত নাম্বার রুম বললেন তাহলে ছেচল্লিশ আচ্ছা মানে সবাই তো ব্যবহৃত করে এবার আপনি ফার্স্ট টাইম অবজেকশান জানাচ্ছেন তো আপনার অবজেকশনটা নেওয়া হচ্ছে আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি আমি খুব শীঘ্রই আপনার প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ স্যার আমি পাঠাচ্ছি আমি খুব শীঘ্রই পাঠাচ্ছি আপনার প্রবলেমটা যাতে সলভ হয় আমি সেই কাজই করছি হ্যাঁ স্যার হ্যাঁ আমি সবই বুঝতে পারছি বাট আমাদের তো মানে প্রায় সমইয় তো রুম ইউজ হয় এবার এই ক্ষেত্রে এরকম অবজেকশন কোনওদিন আসেনি এবার আপনি ফার্স্ট টাইম এই অবজেকশনটা জানালেন তো আমি নিশ্চয়ই আপনার প্রবলেমটা সলভ করার জন্য আমি এক্ষুণি সাথে সাথে স্টাফ পাঠিয়ে দিচ্ছি আপনি টেনশন করবেন না আমি সাথে সাথে স্টাফ পাঠিয়ে দিচ্ছি এক্ষুণি না না স্যার নেক্সট টাইম এমন কোনও অসুবিধা হবে না আশা করি আমি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি খুব শীঘ্র আমি স্টাফ পাঠিয়ে দিচ্ছি আমি স্টাফ পাঠিয়ে দিচ্ছি